পশ্চিম বর্ধমানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষজন থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হিন্দু মুসলমান খ্রিষ্টান পাঞ্জাবি শিখ যারা আছেন তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এখানে পশ্চিম বর্ধমানের মানুষজন তাদের মানে যদি দূর্গা পুজো হয় তাহলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আনন্দ এবং ছুটি যে উপভোগ সেটা করে থাকেন যদি অন্য ধর্মে যদি ঈদ হয় মহরম হয় তাহলে অন্য মানুষজনও সেখানে গিয়ে তাদের ছুটি এবং অনুষ্ঠানের মানে আচারবিধির সঙ্গে একান্তভাবে জড়িত না থাকলেও ওনারা আনন্দ উপভোগ করেন বিভিন্ন অনুষ্ঠানে